জিলিপি কাজু কাঠরি কালাকাঁদ পায়েস হালুয়া অমৃতি চমচম রাবড়ি ছানা বড়া ছানার গজা ছানার জিলিপি মিহিদানা সীতাভোগ লাড্ডু বাদাম পাটালি প্যাঁড়া আনারস দুধ পাক বোঁদে কালোজাম রসগোল্লা ছানা ক্ষীর ছানা পোড়া নারকেল বরফি ক্ষীর সাগর লেডিকেনি খাজা গজা গুজিয়া মোদক লবঙ্গ লতিকা শ্রীখণ্ড কুলফি লস্যি মালপোয়া ল্যাংচা মিষ্টি দই পান্তুয়া পিঠে বরফি পায়েস নারকেলের তোক্তি নানখাটাই ফিরনি সোনপাপড়ি পুরীর খাজা রসবলি মনোহরা রসমালাই সন্দেশ কমলাভোগ তালের নাড়ু নারকেলের নাড়ু বেসন লাড্ডু দুধ পুলি মোয়া মোরব্বা পনির মালপোয়া পাটালি মিচড়ি গুড় পাটি সাপটা মোহনভোগ ক্ষীর চমচম রাজভোগ জলভরা সন্দেশ দানাদার কাঁচা গোল্লা সরভাজা নিখুতি মালাই চমচম